হ্যালো হ্যাঁ আচ্ছা আচ্ছা যোগাসন শেখান আচ্ছা আছা যোগাসনে আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ওটা আপনার ক্লাস কত দিন সপ্তাহের সাত দিনের সাত দিনই না আরও কম আচ্ছা সপ্তাহে তিন দিন করেন আচ্ছা আচ্ছা তো কটার থেকে ক্লাস স্টার্ট হয় আচ্ছা সকালে সাতটা থেকে নটা পর্যন্ত আচ্ছা আচ্ছা না আমাদের দুজন আছে বাচ্চা তো তাদেরকে পাঠাব বলে ভাবছিলাম আচ্ছা আচ্ছা এও আচ্ছা আচ্ছা সপ্তাহে তিন দিন বললেন না ক্লাস আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা হুম না জিজ্ঞেস করছিলাম বলে সপ সপ্তাহে ক্লাসটা কত দিন বললেন আচ্ছা সপ্তাহে তিন দিন ক্লাস তো আচ্ছা কি কি বার একটু বলবেন

আচ্ছা সোম বুধ আর শুক্র তাই তো সকাল সকাল সাতটা থেকে আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আচ্ছা আচ্ছা আমি তাহলে পরের সপ্তাহ থেকে পাঠিয়ে দেব আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ সমস্তটা আচ্ছা সমস্ত টাইপের যোগাসনই শেখানো হয় তাই তো আচ্ছা আচ্ছা আচ্ছা তা আমি তাহলে পরের সপ্তাহ থেকেই পা পরের সপ্তাহ থেকে তাহলে পাঠিয়ে দেব একদম একদম একদম একদম আর কোনও অসুবিধা হলে তখন গিয়ে যোগাযোগ করব হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হুম হুম ঠিক আছে আমি আমি কাল তাহলে পো নেক্সট উইকে পাঠিয়ে দিচ্ছি পরের সপ্তাহে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে